গান গাওয়ার সময় তো একটু নার্ভাস লাগেই তো এমন একটা অনুষ্ঠানের কথা মনে পড়ছে সেটা হলো কি না বসন্ত উৎসব বসন্ত উৎসবে একটা হল ভাড়া করা হয়েছিল এবার সেখানে কিছু নামী দামি শিল্পী যারা কি না গান গাইবেন আ আবৃত্তি করবেন নাচ করবেন তো সেরকম একটা অনুষ্ঠানে আমার নামটাও ছিল এবং সেই গানটাও সিলেক্ট করা হয়ে গিয়েছিল এবার হয়েছে কী সেই গানটা এবং বসন্তর একটা গানও আমি পছন্দ করে সেটা ভালোভাবে রেওয়াজও করেছিলাম গানটা ভালো তুলেও ছিলাম এমন সময় হয়েছে আমার গলাটা মানে ঠান্ডা লেগে গলার পরিস্থিতি তো খুব খারাপ এদিকে হ্যাঁ হ্যান্ড বিল বিলি করা হয়ে গিয়েছে হ্যাঁ আমাকে সেই গানটা গাইতেই হবে এরকম একটা পরিস্থিতি তো তখন ভয়ও লাগছে যে গলার অবস্থা ভালো নেই কতটা ভালো করে গাইতে পারব যেখানে সব নামী দামি শিল্পীরা তারা গান গাইবে আবৃত্তি করবে নাচবে হ্যাঁ তো সেখানে সেই নার্ভাসনেসটা কাটিয়ে আমি গানটা গেয়েছিলাম এবং গলার অবস্তা খারাপ থাকা সত্ত্বেও গানটা ভালো হয়েছিল এবং সবার খুব ভালো লেগেছিল প্রচুর হাততালি পেয়েছিলাম এবং নার্ভাসনেস কাটিয়ে উঠতে পেরেছিলাম